লিঙ্গ ছেলেরা লম্বা লম্বা চুল রাখে মেয়েদের মতোন ড্রেস করে মেয়েদের মতোন সাজ দে ভালোবাসে মেয়েরা আবার ছোটো ছোটো করে চুল কাটে ছেলেদের ড্রেস পরে এইভাবে লিঙ্গ ভূমিকা এদেরকে একপ্রকার অনেকেই বলে হোম পারিবারিক পারিবারিক কাঠামো আগে যেহতু ফ্যামিলি ছিলো এখন সেটা নেই আগে পারিবারিক সবার একতা ছিলো এখন সেই একতা কারোর ভিতর নেই সবাই আলাদা আলাদা যে যার মতোন সামাজিক নিয়ম আগে যেমন বৌরা মাথায় ঘোমটা দিতো আলতা সিঁদুর পড়ত শাশুড়ি শ্বশুর যা বলতো শুনতো এখন সেটা নেই পুরুষতান্ত্রিক আগে পুরুষ মানুষ যা বলতো তাই শুনতো এখন সেটা হয় না এখন মেয়েরাই যা বলে তাই হয় যৌথ পরিবার বলতে এখন নেই যৌথ পরিবার এখন যদি পাঁচটা ভাই থাকে প্রত্যেকটা ভাই আলাদা আলাদা থাকে এবং বাবা মাও আলাদা খায় আগে যেমন পাঁচ ভাই থাকলে একসাথে পাঁচ ভাই বাবা মা একসাথে থাকতো এখন সেটা নেই এখন প্রত্যেকে আলাদা আলাদা থাকে বাবা মা পর্যন্ত আলাদা থাকে সাংস্কৃতিক সংস্কৃতি খুবই আলাদা হয়ে গেছে এখন সেই সংস্কৃতি আর নেই এখন পশ্চিমবঙ্গে পুরুষ ভাগ ষাট পার্সেন্ট আর মেয়েদের ভাগ মহিলা ভাগ চল্লিশ পার্সেন্ট